হ্যালো দিদি আপনার কি সারের দোকান আছে ও হ্যাঁ ডি এ পি ফসফেট ইউরিয়া আছে কি ও তা বলছি দিদি আপনার দোকানের সারগুলো কিন্তু অতটা ভালো নয় আমি অন্যান্য দোকানের সার নিয়েছি দেখেছি অন্যান্য সারের যে উপকারিতা তার থেকে আপনার দোকানের সার নিয়ে উপকারিতা একদম মোটে ভালো নয় হ্যাঁ সে এটাই চললে আর কি তা আপনার দোকানের সার নিয়ে তো আমি বারবার ঠকে যাচ্ছি শুধু অন্যান্য জায়গার সার নিচ্ছি যে উপকারিতা পাচ্ছি আপনার দোকানে সার নিয়ে সেই সারের উপকারিতা মোটেই পাচ্ছি না তো এছাড়া আমি এছাড়া বুঝতে পারছি আপনি বলছেন ভালো কিন্তু অন্যান্যরা নিয়ে তো বলছে যে আপনার দোকানের জিনিস ভালো নয় মানে আপনি পুরনো দিনের মাল বিক্রি করছেন সবাই আচ্ছা ঠিক আছে ও বাদ দিয়ে দিন তাহলে তা বলছি কি যে আমার এই ধানের সেই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে ওই একটা পাউডার আছে কি কোনো যার ইয়ে ও হ্যাঁ হ্যাঁ লাগবে তো কিন্তু আপনার তো উপরই তো বিশ্বাস ভেঙে যাচ্ছে এ আপনি খারাপ মাল দিচ্ছেন শুনতে পাচ্ছি কিন্তু এরপর যেন নিতে ভরসা পাচ্ছি না লোকের কথা তো লোকের কথা লোকের কথা শুনে তো আমি বলছি না তো আমি তো নিজেই ব্যবহার করে তো বুঝতে পারছি যে আপনার দোকানের সার মানে প্রতিটা মানে ভালো নয় অন্যান্য সার ব্যবহার করে যে কার্যকারিতা পাচ্ছি সেটা ঠিক পাচ্ছি না আপনার সারগুলো থেকে কিন্তু আপনার দোকানের মালগুলো অন্যান্য দোকানের মালের থেকে অনেকটা দাম বেশি বলছেন মানে দশ টাকা পাঁচ টাকা তে প্রতি তা আপনি একটু দাম টাম ঠিকঠাক আপনি একটু দাম টাম ঠিক করে নিন তাহলে আমি সারগুলো সব আপনার দোকান থেকেই নেব